হি হিন্দুদের যেরকম পুজো পুজো মুজো কেউ মরে গেলে পুজো করলে আত্মার মানে আত্মার শান্তি পাওয়ার জন্য পুজো করে সেরকম আমাদের আমরা আমাদের মুসলিম ধর্ম তাই মুসলিমদের রোজা তারপরে নামাজ এগুলো নামাজ কোরআন শরীফ পড়তে হয় পড়লে তারপরে কেউ মরে গেলে পড়াশোনা করতে হয় করলে তার আত্মার মানে সেরকম জান্নাতে যায় তার তার মানে নামাজ রোজা সব সময় পড়তে হয় নাহলে জাহান্নামে যায় তার তাই জন্য করে মুসলিমরা সবসময় রোজা নামাজ এইগুলো পড়ে কারণ তাদের মন ভালো থাকে নামাজ পড়তে হয় সব সময় যেমন স দুপুরবেলা ভোরবেলা বি দু সন্ধ্যেবেলা নামাজ পড়তে হয় সব সময় আর হিন্দুদের তো পুজো পুজো এগুলো করে ওদের